হ্যালো আপনি কি ডক্টর মাহাতো বলছেন আপনি এখন কোথায় আছেন একটু বলতে পারবেন ও তো আমার একটা প্রবলেম হয়েছে

পেটে পেটে ব্যথা হ্যাঁ ডান পাশে ডান পাশে একটু উপরে উপরের দিকে আজকে সকালে আপাতত চা বিস্কুট খেয়েছি আর কিছুক্ষণ পরে লুচি আর ঘুগনি খেয়েছিলাম

হ্যাঁ মাঝেমধ্যে ধরুন ছিল কিন্তু অত অতটা সেরকম হয়নি রেগুলার বলতে রেগুলার চেক করাইনি কেননা আমার মাঝে মধ্যে চেক করাতাম রেগুলার চেক করাইনি গ্যাসের সমস্যা ও তাহলে এই হসপিটালকে এখন তো যাওয়া সম্ভব হচ্ছে না কেননা আমার বাড়িতে কেউ নেই আর ওই জন্য যাওয়া সম্ভব হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ব্যথা তো তো করছে আপনি আমাকে ওষুধ কিছু লিখে দেন আপনি মেডিকেল স্টোরে গিয়ে কিনবো তাহলে কি কি বলছেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ নম্বর এটাতেই কিন্তু আপনি একটু ওষুধ বলে দিলে একটু ভালো হত তাহলে হ্যাঁ তো ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে ওষুধগুলোর নাম লিখে দিন আমি মেডিকেল স্টোরে গিয়ে কিনে নেব আরেকটা আরেকটা কথা বলছি যে আমাকে প্রেসারটা কি মাপাতে হবে আগে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ